হ্যাঁ আমি ট্রাভেল এজেন্সি বলছি আপনি কে বলছেন ও আচ্ছা আচ্ছা আপনি আমাদের এই জেলাতে ঘুরতে আসতে চাইছেন আচ্ছা আচ্ছা তো কোথাও কি ঠিক করেছেন যে আমাদের এই জেলায় কোথায় কোথায় ঘুরতে যাবেন না আমাকে বলতে হবে আচ্ছা আপনি দীঘা যাওয়ার কথা ভাবছেন তো আপনারা কতোজন আছেন চারজন আচ্ছা চারজন মানে তো একটা ছোটো গাড়ি বুক করলেই হয়ে যাবে কিন্তু একটু বেশিজন করুন না কারণ আমাদের এক একটা গাড়িতে আটজন থেকে দশজন নিয়ে যাওয়া হয় তো এতো কমজন নিলে আমাদের আপনাদের টাকার পরিমাণটাও তাহলে একটু বেশি হয়ে যাবে আর যদি আপনারা একটু কম মানে একটু বেশি লোক নিয়ে যান তাহলে আপনাদের টাকার পরিমাণটা একটু কম হবে হ্যাঁ হ্যাঁ যদি আপনারা একটু বেশিজন যান তাহলে আপনাদেরই টাকার পরিমাণটা কম হবে আর নাহলে বেশি হয়ে যাবে ওই জন্যই আমি বলছি যে একটু বেশিজন করুন আর চারজনের সিট তো নয় এটা আমাদের আটজন থেকে দশজনের সিট আচ্ছা ঠিক আছে আর আমাদের এখানে দীঘা ছাড়াও কিন্তু আরও কিন্তু ভালো ভালো জায়গা রয়েছে তমলুকের ওই যে বর্গভীমা মন্দির ওই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আমি কিন্তু আপনাদেরকে ওই জায়গাতেও ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে মহিষাদলের যে রাজবাড়ি তারপরে মন্দারমণি দীঘা তো রয়েইছে তার সাথে এই যে আর যে বাকি দু তিনটে জায়গা সব জায়গাগুলো আমি কিন্তু দুদিনের মধ্যেই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো ওই একই বাজেটের মধ্যে কতো টাকা বলতে মাথা পিছু পাঁচশো টাকা করে দিতে হবে আমাকে না খাওয়া দাওয়াটা আরও দুশো টাকা করে এক্সট্রা লাগবে কারণ গাড়ির খরচাই হচ্ছে পাঁচশো টাকা করে গাড়ি ভাড়া আর তোমার হচ্ছে খাওয়া দাওয়াটা আপনার আরও দুশো টাকা করে লাগবে খাওয়া দাওয়াটা আরও অনেক মানে বিভিন্ন রকমের চাইনিজ খাবার থাকবে তারপর মাংস তো দুরকমের রয়েইছে আপনারা যা যা বলবেন আপনাদেরকে আমি মেনু কার্ড দিয়ে দেবো আমাদের যে মেনু কার্ডটা রয়েছে তা আপনারা ওখান থেকে দেখে খাবার পছন্দ করবেন এবার এবং আমাকে জানাবেন আমি সেরকমই খাবার এখানে অর্ডার দিয়ে দেবো আচ্ছা আপনি আমার একজন ফ্রেন্ডের নম্বর দিচ্ছি তো আপনি তাকে ফোন করে জানাবেন তিনিও আমার সাথে একই এজেন্সির কাজ করে তো আমার সাথে যদি যোগাযোগে না পান তো তাকে ফোন করে জানাবেন কারণ আমি তো অনেক রকম কাজের সাথে ব্যস্ত থাকি তাই তার নম্বরটা আপনি আমি আপনাকে ম্যাসেজ করে দিচ্ছি আপনি তার নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আমাকে যদি ফোনে না পান আচ্ছা ঠিক আছে রাখুন